হ্যালো হ্যাঁ দেবাশিস বর্মন বলছেন হ্যাঁ আমাদের কোম্পানির আপনি জন সফটওয়্যার ইঞ্জিনিয়ার আর আপনি আমি হচ্ছে আপনি হয়তো আমাকে চিনবেন না আমি হচ্ছে আপনার মানে কোম্পানিরই একজন সুপারভাইজার হ্যাঁ বলছিলাম যে আমাদের একটা নতুন প্রোজেক্ট আছে ওয়েব ডেভেলপমেন্ট প্রোজেক্ট আছে ঠিক আছে এবার আপনি আপনার সি ভি যা দেখে বুঝতে পারলাম যে আপনি মোটামুটি কাজটা খুব ভালো পারেন ঠিক আছে কনটেন্টের কাজটা তো ভালো পারেন তো আমাদের যে নিউ প্রোজেক্টটা আছে সেটা ওয়েব ডেভেলপ উপরে প্রোজেক্টটা পড়ছে তো আপনাকে হ্যাঁ প্রোজেক্টের যে কাজ হবে সেটা আমাদের কলকাতায় হবে সে বুঝতে পারলাম কিন্তু আপনাকে তো আপনি যেহেতু আপনাকে তো এই প্রোজেক্টের জন্য বাইরে যেতেই হবে মানে কলকাতায় যেতে হবে ঠিক আছে এবার যে কলকাতায় গেলে আপনাকে যেগুলো মানে সুযোগ সুবিধা দেওয়া হবে যেমন আপনার মানে প্রোমোশান করানো হবে এবং আপনাকে একটা আলাদা সেপারেট রুম দেওয়া হবে রুমের সাথে খাওয়া দাওয়া সমস্ত কিছু দেওয়া হবে এবং আপনার যাতায়াত খরচা থেকে শুরু করে সমস্ত কিছু কোম্পানি আপনাকে দেখভাল করবে কিন্তু আপনি যে একজন জুনিয়ার মানে ইঞ্জিনিয়ার সফটওয়্যার ইঞ্জিনিয়ার ঠিক আছে আপনাকে তো এই মুহূর্তে অ্যাপার্টমেন্ট দেওয়া আমাদের একটু চাপ হয়ে যাবে হ্যাঁ আপনার আপনার একটু রেকর্ড ভালো আছে তাই আপনাকে এটা নেওয়া হয়েছে ঠিক আছে আপনি কি একা যাবেন না বলছেন মানে কলকাতার প্রোজেক্টটা করতে আচ্ছা তাহলে আমি দেখছি তাহলে একটা অ্যাপার্টমেন্ট আপনার জন্য করে দেওয়ার চেষ্টা করছি ঠিক আছে আপনাকে তাহলে এই প্রোজেক্টটা কিন্তু করতে হবে আমাদের এই প্রোজেক্টটা খুব দরকার আপনাকে তাহলে আচ্ছা ঠিক আছে তাহলে আপনাকে ঠিকঠাক সময়ে জানিয়ে দেওয়া হবে সমস্ত কিছু ঠিক আছে হ্যাঁ ঠিক আছে